পশ্চিমবঙ্গে ব্যবসায়ী সংস্কৃতি ভারতের অন্যান্য অঞ্চল থেকে অনেকটাই আলাদা কারণ পশ্চিমবঙ্গের আঞ্চলিক বা ব্যবসায়িক যা আঞ্চলিক যে জায়গাগুলো থাকে সেইগুলোকে কিন্তু অনেকটাই অনুন্নত বলে আমার মনে হয় কারণ পশ্চিমবঙ্গকে সত্যি অর্থনৈতিক দিক থেকে অনেকটাই উন্নতি দিতে হবে অন্যান্য রাজ্যে যেরকম উন্নতি আছে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সেরকম উন্নতি এখনও হয়ে ওঠেনি অন্যান্য রাজ্যে যে কোনও কাজ করে যতটা এগিয়ে যাওয়া যেতে পারে পশ্চিমবঙ্গে ততটা কাজ করে কিন্তু এগিয়ে যাওয়া যায়নি এখনও পর্যন্ত আমি যতজনের কাছে শুনেছি সবাই কিন্তু এটাই বলেছে তো আমারও কিন্তু এটাই মনে হয় যে পশ্চিমবঙ্গকে ব্যবসায়িক দিক থেকে বা সংস্কৃতির দিক থেকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে হবে যাতে তাদের কাজকর্ম দেখে ভারতের বাকি রাজ্যগুলোও বলে যে হ্যাঁ পশ্চিমবঙ্গর একটা কিছু হতে পারে তো পশ্চিমবঙ্গের ব্যবসায়িক দিকের মধ্যে কুটির শিল্প থাকে কুটির শিল্প নিয়ে অবশ্যই একটা এগিয়ে যেতে পারে কিন্তু অন্যান্য রাজ্য কিন্তু তার থেকেও বেশি এগিয়ে যায় অন্যান্য কাজের ক্ষেত্রে বা অন্যান্য দিকে তো আমার মনে হয় পশ্চিমবঙ্গের যদি ব্যবসায়িক সংস্কৃতি নিয়ে কোনও থাকে অঞ্চল থাকে তাহলে সেটা কীভাবে আলাদা সেটা হচ্ছে আমাদের নদিয়া নদিয়া একটু আলাদা অন্যান্য রাজ্যের তুলনায় কারণ এখানে যেহেতু কুটির শিল্প বা অন্যান্য যে তাঁত শিল্প এই কাজগুলো হয়ে থাকে সেহেতু এটা একটু আলাদা কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় এইটাও কিন্তু অনেকটাই বা অন্যান্য জেলার তুলনায় এটাও কিন্তু অনেকটাই কম বলে আমার বলে মনে হয়